রান্নার জন্য আমার প্রিয় রান্না হচ্ছে যে মাছ ভাজা যদিও বাঙালির প্রধান খাদ্য হচ্ছে মাছ তাই আমারও প্রিয় খাদ্য হচ্ছে যে মাছ ভাজা তো মাছ ভাজা খুবই ভালো লাগে কারণ মাছ ভাজার মধ্যে যখন পেঁয়াজটা দেয় খুবই ভালো লাগে এছাড়াও আমার ফাস্ট ফুডও খুব ভালো লাগে কারণ ফাস্ট ফুড ছোটো থেকেই সেরমভাবে খাওয়া হয় নি বড়ো হয়ে যখন বর্ধমানে আছি তখন ফাস্ট ফুডটা প্রচুর পরিমাণে খাওয়া হয়ে যায় মাঝে মাঝে বন্ধু বন্ধুদের সঙ্গে রাত্রেবেলায় বের হই তখন রাত্রেবেলায় সবাই মিলে যাই এবং দোকানে যায় বিগ বাজার আমি থাকি বর্ধমানে তো সেখানে বিগ বাজার রয়েছে বিগ বাজারে ভালো ভালো করে রান্না যেমন মেট্রো কেবিন আছে চটপট আছে ওই সব জায়গাগুলোই খুব সুন্দর ভালো রান্না হয় সেখানে বেশিরভাগ টাইমই এগ রোল খাই আমার এগ রোল খুবই পছন্দ এছাড়া এস পাল বলে একটা জায়গা আছে যেখানে স্প্রে মোগলাই পাওয়া যায় খুব সুন্দর সেখানে মোগলাই খেতে যায় রিসেন্টলি দুদিন আগে আমরা সেখানে মোগলাই খেয়ে এসেছি খুবই ভালো লেগেছে হ্যাঁ এবং ছিলাম তিনটে বন্ধু ছিলাম তিনজনই ফুল প্লেট করে খেয়েছি খুবই ভালো লেগেছে মনে হচ্ছিলো আর এক প্লেট করে হলে বেশি ভালো হয় তো খুবই সুন্দর রান্না খুব ফাস্ট ফুড খুব ভালো খেতে লাগে ওটা এছাড়া চিকেন খেতে খুবই ভালো লাগে চিকেন মাঝে মাঝে আনি রুমে সবাই মিলে যখন ফিস্ট করি তখন আনি চিকেন এবং নিজেই রান্না করি এবং খুব সুন্দর লাগে রান্নার মধ্যে দই দিয়ে চিকেনটা রান্না করে তারপরে সবাই মিলে খাই খুবই ভালো লাগে চিকেন রান্না করে খেতে মাঝে মাঝে এটা হয়ে থাকে এছাড়া আমাদের যেখানে মেসে থাকি সেই মেসেও এই চিকেন রান্না হয় তো ওই চিকেনও খালা খুব সুন্দর রান্না করে সেটাও খাওয়া হয়